আমি আমার স্কুলে বিভিন্ন পেন্টিং শিখেছি প্রশিক্ষণ দ্বারা স্কুলের মাস্টারমশাইরা বিভিন্ন টাইপ পেন্টিং শিখিয়েছে ভালো ট্রেনার দ্বারা এই প্রশিক্ষণ শিখিয়ে থাকেন তারা এইভাবে এক থেকে একের পর এক যখন একটা বাচ্চা শিশু বা প্রাপ্তবয়স্ক মানুষ কোনও একটা প্রশিক্ষণ দ্বারা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যে শিক্ষা অবলম্বন করে সেটি খুব ভালোভাবে যারা নেয় তাদের জীবিকা চলতে কোনও অসুবিধা হয় না আমার যেমন জীবিকা অর্জনের ক্ষেত্রে আমি ছোটবেলায় স্কুল থেকে পেন্টিং শিখেছিলাম এই পেন্টিং দ্বারা আমার জীবিকা আজ খুব ভালোভাবেই চলে পেন্টিং বিভিন্ন প্রকার হয়ে থাকে হাতে আঁকা বিভিন্ন ছবির উপরে পেন্টিং হয় বা বিভিন্ন হাউজ রং করা বা দেওয়ালে লেখা টাইপ করা এর উপরে পেন্টিং হতে পারে স্কুলে শেখা এই পেন্টিংয়ের একটি অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটি হল

প্রথমে একটা স্কুলে একজন কবিকে পেন্টিং করিয়েছিলাম কবির মুখটির ছবি পেন্টিং করেছিলাম সেটি হল রবীন্দ্রনাথ ঠাকুর দিনটা ছিল পঁচিশে বৈশাখ সেদিন আমার এই পেন্টিংটা স্কুলে সবাই দেখে খুবই হতবাক হয়ে গিয়েছিল কারণ আমার জীবনে প্রথম পেন্টিং ওটা যেটা বাজারে ভীষণ একটা সাড়া পড়ে গিয়েছিল সবাই বলেছিল যে আমার হাতের জাদু নাকি কলমের আগায় চলে এসেছে তাই সেদিনের পর থেকে আমি আর আঁকার তুলি বন্ধ করিনি

আঁকার অভিজ্ঞতাটা দিয়ে আজ আমার জীবিকা এক অত্যাধুনিক জীবনের শুরু করিয়ে দিয়েছে বলে আমার মনে হয় আর পরবর্তী প্রজন্মকে বলব যাতে সবাই স্কুলের শিক্ষাকে গুরুত্ব সহকারে সব কিছু শেখে এবং শিক্ষক মহাশয়ের সমস্ত জ্ঞান অর্জন করে এই আশা আকাঙ্ক্ষা রাখি